এটা কি উবের পরিষেবা আমি বর্ধমান থেকে বলছি আমার একজন বন্ধুর পরিবার আসানসোলে থাকে তাদেরকে ঊনত্রিশ ছয় দুহাজার তেইশ তারিখে আসানসোল থেকে বর্ধমান নিয়ে আসতে হবে তার জন্য আমার একটা ফোর সিটার গাড়ি ভাড়া চাই আপনি এখান থেকে গিয়ে আসানসোল থেকে বর্ধমানে নিয়ে আসার জন্য কতো কি চার্জ লাগবে একটু বলতে পারবেন